আমার প্রথম হাতেখড়ি কাগজে ছ ছবি আঁকার মধ্য দিয়ে কিন্তু প্রিয় জিনিসে আঁকা বলতে ক্যানভাস অবশ্য কাগজ ক্যানভাস দেওয়াল মেঝে সবেতেই আঁকতে ভালো লাগে আঁকা বলতেই ভালো লাগে সেহেতু কোনও ভেদাভেদ নেই প্রথমে খাতার কাগজে আঁকা শুরু তারপরে আর্ট পেপার কার্ট্রিজ পেপার তারপরে মাউন্ট বোর্ড তারপরে বোর্ড তারপরে ক্যানভাস এইভাবে একটার পর একটা ছবি এগিয়েছে একটার পর একটা কীভাবে করতে হয় শিখেছি তারপরে মেঝে দেওয়াল একটার পর একটা করা হয়েছে ক্যানভাসে আঁকার কারণ হচ্ছে ক্যানভাসে অনেক সময় নিয়ে করা যায় কাগজে সেই সময়টা দেওয়া যায় না কাগজ বেশি দিন টেকে না কিন্তু ক্যানভাস যত বছর ধরে করতে চাও যত দিন ধরে করতে চাও যত সময় ধরে করতে চাও করতে পারো ছবিকে যত ভালো করার ইচ্ছা হয় তত করতে পারো তাই ক্যানভাসে করতে ভালো লাগে অবশ্য মেঝেতে আঁকতেও ভালো লাগে মেঝের উপযুক্ত আঁকা হচ্ছে আলপনা আলপনা মেঝের মতন অন্য কোনও কিছুর উপরেই হয় না আলপনার সবথেকে ভালো জায়গা হলো মেঝে আলপনাকে তুমি খাতা কাগজ ক্যানভাস যেখানেই করো না কেন মেঝের মতন সৌন্দর্য কোথাও আসে না আলপনার প্রথম এবং অদ্বিতীয় জায়গা হলো মেঝে আলপনা যেন মেঝেতে করলে আলপনার সৌন্দর্য বেড়ে যায় আর ক্যানভাস ক্যানভাসে যে ছবিই করুক করা হোক না কেন সেই ছবির সৌন্দর্য বেড়ে যায় এই কারণে আমার ক্যানভাসে আঁকতে ভালো লাগে অনেক সময় ধরে করা যায় আর কাগজে যেহেতু অয়েল পেন্ট করা যায় না করতে গেলে ওয়াটার কালারই করতে হয় সেহেতু ক্যানভাসটা ভালো ক্যানভাসে ওয়াটার কালারও করা যায় অয়েল কালারও করা যায় তাই ক্যানভাসে আঁকতে বেশি ভালো লাগে এবং অয়েল কালার আর ক্যানভাসের কম্বিনেশান এতটাই ভালো যে যতই করা হোক না কেন মনে হয় আরও করি এর জন্য ক্যানভাসকে বেশি ভালো বলে মনে হয় ক্যানভাসের উপরে আঁকা শুরু হলে যত দিন ধরেই করা হোক না কেন যত দিন যাবে ক্যানভাস যেন মনে হবে আরও করা হোক ছবি আরও যেন সুন্দর হয়ে ওঠে যত দিন যায় ক্যানভাসের ছবি যেন আরও সুন্দর হয় সেখানে কাগজ বা খাতা যাতেই করা হোক না কেন সেটা নষ্ট হয়ে যায় ভালো হয় না এবং কাগজের ছবি অত ভালোভাবে করাও যায় না অত দিন ধরে অত মাস ধরে কিন্তু ক্যানভাসের ছবি মাস দিন বছর যত দিন ছুটি তত দিন ধরে গুছিয়ে গুছিয়ে করা যায় সেই কারণে ক্যানভাসকেই বেশি ভালো বলে মনে হয় এবং পেজের একটা লিমিটেড সাইজ থাকে কিন্তু ক্যানভাসের কোনও লিমিটেড সাইজ নেই যত বড় থেকে শুরু করে যত ছোট সবরকম সাইজই পাওয়া যায় এবং করাও যায় তাতে কিন্তু কাগজের একটা লিমিটেড সাইজ থাকে তাই কাগজের তুলনায় ক্যানভাসকেই বেশি ভালো মনে মনে হয় এবং ক্যানভাস করতেও ভালো লাগে